হ্যালো আমি ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে বলছেন ও আপনার বাড়ি কোথায় হুম কী কারণে কল করেছেন বলুন দেখুন চাকরিটা তো আর আমার হাতে নেই আপনি যেমন পরীক্ষা দিয়ে পড়াশোনা করে যেমন ভাবে পাশ করবেন সরকার আপনাকে অবশ্যই আপনি যোগ্য হলে আপনার তার মর্যাদা মর্যাদা দিয়ে আপনাকে চাকরি দেবে নিশ্চয়ই আপনি সেভাবে পড়ছেন না আরও ভালো করে পড়ুন ভবিষ্যতে ভালো করে পড়ে চাকরি দিন অবশ্যই হবে কেন হবে না কারণ আমাদের চোখে সমস্ত স্টুডেন্টরাই সমান সবাই খাতা দেখে তাদেরকে চাকরি দেওয়া হয় তাদের মুখ দেখে চাকরি দেওয়া হয় না বুঝতে পেরেছেন আমি কী বলেছি দেখুন চাকরি তো কনস্টেবেল আছে পুলিশ আছে হাবলদার আছে বিশেষ অনেক টিচার আছে যে অনেক যোগ্যতা অনুযায়ী সবাই অ্যাপ্লাই করছে বাট সাকসেস হতে পারছে না কারণ তারা আগে তাদের ভিত ভালো নেই তারা ভালো করে পড়াশুনো করছে না সেই জন্য পাচ্ছে না আর একটা কাজে তো আমি সমস্ত স্টুডেন্টকে পাঠিয়ে দিতে পারি না যে একটা কাজে সমস্ত স্টুডেন্টকে সেই কাজটা চাপিয়ে দিতে পারি না আরও ভ্যাকান্সি অনেক আছে আপনারা অন্যান্য ভ্যাকান্সিতে দেখুন না না পড়াশুনা করলে পড়াশুনা জ্ঞানই হচ্ছে জগতের আলো আপনি পড়াশুনা করলে চুপচাপ বসে থাকতে হবে না নিশ্চই আপনার কোথাও খুঁত আছে সেই জন্য করে চাকরিটা হচ্ছে না আপনি অন্য চেষ্টা করুন ভবিষ্যতে দেখবেন আপনার কোনো না কোনো চাকরি হয়ে যাবে